আমাদের এখানে একটি কৃষকের আত্মহত্যার কথায় আমাদের খুব মনে প্রভাব পড়েছে কারণ না কৃষিকাজ করেছিলেন আলু ফসল চাষ ফসলে খুব একটা লাভ না হওয়ায় খুব একটা বলা ভুল লাভ না হওয়ায় তিনি আত্মহত্যা করেছিলেন তিনি কিন্তু একবারও তার পরিবারের কথা চিন্তাভাবনা করেননি তার যে ছেলেমেয়েরা বা স্ত্রী রয়েছে সে সব কথাও তিনি চিন্তাভাবনা করেননি কারণ তিনি হট করেই কিন্তু কৃষিকাজে মানে ফসলে আলুতে লাভ না হওয়ায় তিনি যে আত্মহত্যাটা করলেন সেটা করে তিনি কিন্তু জীবনে বড় ভুল করলেন তিনি কিন্তু আগুপিছু কোনোটাই ভেবে ওঠেননি এই ভাবনাটা কিন্তু নিতান্তই কৃষকদের ভুল যে কোনো কাজেই যে ভালো ও খারাপ দিক রয়েছে কৃষিকাজে তার এ বছর লাভ হয়নি পরের বছর লাভ হতো তো এটা ভেবেই সে কিন্তু এগোলে পারত তা না করে সে কিন্তু কৃষিকাজে লাভ হয়নি ভেবেই সে আত্মহত্যা করল এবং পরিবারের সকলকে ছেড়েই সে কিন্তু চলে গিয়েছিল এটা এড়ানো সম্ভব কারণ সেটাকে যদি সে মনস্থির করে যে না এবারে হয়নি পরেরবারে করব তাকে সেটা তার মনের এবং মানসিক চিন্তা ভাবনার উপর বিবেচনা করা উচিত এবং সরকারকেও বলা উচিত যে যে বছর ফসলের দাম কম হবে সে বছর যেমন তিনি একটা কোনো কিছু পদক্ষেপ নেয় যাতে কোনো কৃষককে যেমন আত্মহত্যা না করতে হয় এবং খুব একটা কম দামে ফসল বিক্রি করতে না হয় যাতে তার মাথাটা বেঁচে যায় বা লাভ কিছুটা হলেও সে যেমন অনুপ্রাণিত হয় লাভে এবং সে যেমন তার চাষবাসকেই পেশা হিসাবে বেছে নিয়েছে সেটা থেকে যেমন সে ক্ষতি না করে বা সেটা এ বছর হয়নি পরের বছর হবে এটাকে ভেবেই সে যেমন এগিয়ে যেতে পারে পরের বছরের জন্য